অনুগ্রহ করে শুনুন ওয়েটার হ্যাঁ আমি এসেছি আজ আমার কিছু বন্ধুদের সাথে তো অন্য দিনের মতোই আমি আজকেও এখানে খেতে চাই তো দিন আজকে আমাদের এখানে চার প্লেট বিরিয়ানি আপনি দিন আর সাথে চিলি চিকেন

না না না না না আপনাদের এখানে আজ কী নতুন ডিশ রয়েছে এমন কিছু খাবার বলুন যেটা আপনাদের এখানে খুবই জনপ্রিয় সবাই পছন্দ করে না এইখানে খুবই ভালোবাসি আপনাদের এই রেস্তরাঁ রেস্টুরেন্ট আমি খুবই ভালোবাসি সেই কারণেই প্রত্যেকবার যখনই আমি আসি এখানেই আসি আমি অন্য কোথাও যাই না তো আজ কিছু বন্ধু এসেছে আমার সাথে তো এদেরকে আমি এই রেস্টুরেন্টে আপনাদের রেস্তরাঁতে খাওয়াতে চাইছি একদমই তাই তো দেখুন আজকের কী রাশিয়ান ইডলি তো এটা কেমন হবে তো আমি জানি না আমি তো ভারতীয় ইন্ডিয়ান ইডলি খেয়েছি তো রাশিয়ান ইডলি সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নেই তো এটা আমার কাছে প্রথমবার নতুন একটা অভিজ্ঞতা হতে চলেছে তো আপনাদের বিরিয়ানি আর যে অন্য খাবারগুলো রয়েছে আমার আমি খুবই ভালোবাসি খুবই পছন্দ করি এই খাবারগুলো তো এই খাবারটা নতুন আজকে আমার কাছে আপনারা বলছেন এত করে তো দেখি কেমন খেতে লাগছে ওকে আমরাও হ্যাপি ফিল করব খেয়ে ওকে খুবই ভালো লাগবে খেয়ে নিশ্চয়ই অন্য খাবারগুলোর মতো তবে আপনাদের যারা রাঁধুনি রয়েছেন না তারা প্রত্যেকেই খুবই সুন্দর খুবই অভিজ্ঞতা তাদের মধ্যে রয়েছে ওকে ওকে ধন্যবাদ খাবারটা ডিশটা দেওয়ার জন্য ওকে